অঞ্চলের ধর্ম সম্পর্কিত কোন বিতর্কিত বিষয় সেরকমভাবে নেই কিন্তু সব জায়গায় কিছু না কিছু ভেদাভেদ থেকেই যায় সেই সেই জন্য এই ক্ষেত্রেও কিছু না কিছু ভেদাভেদ রয়েছে কিন্তু কোন ধর্ম থেকেই ধর্মকেই অবজ্ঞ করা বা ছোট করা উচিত নয় সকল ধর্মেরই নিজস্ব যুক্তিকতা এবং বাদবিচার রয়েছে কিন্তু আমি যেই ধর্মের দীক্ষিত বা আমি যেই ধর্ম সংক্রান্ত সেই ধর্মের জন্যই আমার মন এবং আমার মনকে আমি উদ্বুদ্ধ করে তুলি তাই কোন ধর্মের প্রতি আমার কোন নিরস ব্যক্তিত্বের কোন প্রভাব নেই কিন্তু আমি নিজের ধর্মকেই সবচেয়ে বড় বলে মনে করি এবং এই পথেই অগ্রসর হতে চাই